আমি আমার রান্নায় ব্যবহার করি এমন কিছু বিরল এবং অসাধারণ উপাদানের মধ্যে প্রথমেই আমাকে যে জিনিসটির নাম নিতে হবে সেটি হলো গরম মশলা গরম মশলা বলতে এর মধ্যে থাকে দারচিনি এলাচ লবঙ্গ ইত্যাদি ইত্যাদি মূলত এই তিনটি জিনিস মিলে প্রধান দারচিনি তৈরি হয় দারচিনি খাবারের মধ্যে এক অনন্য স্বাদের সৃষ্টি করে দারচিনি দিলে সেই খাবারের স্বাদ দ্বিগুণ থেকে ত্রিগুণ পর্যন্ত হয়ে যায় এছাড়া আমি আরও যে জিনিসটি ব্যবহার করি আমি সাধারণ লবনের পরিবর্তে কালো লবণ ব্যবহার করি কালো লবণ একটি বিরল লবণ যা কৃত্তিম মাধ্যমে তৈরি করা হয় কালো লবণকে প্রথমে সাদা লবণ থেকে রূপান্তর করা হয় সাদা লবণকে একটি মাটির ভাঁড়ের মধ্যে রেখে সেটিকে পুড়িয়ে কালো লবণ তৈরি করা হয় এটি সাধারণ লবণের তুলনায় অনেক বেশি সুগন্দযুক্ত এবং পুষ্টিকর তৃতীয় যে জিনিসটি আমি ব্যবহার করি সেটি হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলো একটি ঝাল জাতীয় মশলা যা ভারতীয় রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি শুকনো লঙ্কা বা গুঁড়ো জাতীয় লঙ্কা থেকে অনেক বেশি সুগন্দযুক্ত এবং মশলাদার চতুর্থ যে জিনিসটা আমি ব্যবহার করি সেটি হলো জাইফল এবং জয়িত্রী জাইফল হলো একটি বিরল সুগন্ধযুক্ত মশলা যা প্রথমে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়ে সেটি মশলা হিসেবে ব্যবহার করা হয় এবং এটি রান্নার শেষে যোগ করা হয় যা সাধারণত মাংস বিরিয়ানি বা ফ্রায়েড রাইস এই ধরনের খাবারগুলোর সাথে যোগ করে খাওয়া হয় এই এই বিরল উপাদানগুলি ব্যবহার করে আমি রান্নার স্বাদ বহু গুণে বাড়িয়ে ফেলতে পারি